আমাদের পরিবারে বহু বছর আগে থেকেই এক পুজো আকারে এক উৎসব হয়ে আসছে যেটি বছরের জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে এই উৎসবটি সাত দিন ধরে চলে প্রথম দিন বিল থেকে মাটি আনতে হয় সেই মাটি ঠাকুরের সামনে রেখে সারা বাড়িতে রাখা হয় এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে সেই মাটিকে ভালো জায়গায় রাখা হয় এবং ওই সাত দিনের মধ্যে যে কোনো এক দিন বাড়ির থেকে ধান নিয়ে ধুতি পরে সেই ধানকে বাড়ির যে কোনো একটা জায়গায় ফেলা হয় এছাড়াও রয়েছে বিবাহের সময় গায়ে হলুদের পর তির ধনুক নিয়ে প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে কাজল এবং জল নেওয়া হয় এটি আজও পালন করা হয় আমাদের পরিবারে